আশেপাশে জায়গায় বা শহরে ভ্রমণ করার সময় আমি বিভিন্ন অবকাঠামো বা পরিবহণ সম্পর্কিত চ্যালেঞ্জের বা বিভিন্ন রকম সমস্যার সন্মুখীন হোই যদি বলি যেহেতু আমার বাড়ি গ্রামে তাহলে আমার গ্রাম থেকে প্রথম কথা রাস্তা খুবই খারাপ হয় সেখানে যাতায়াতের খুবই অসুবিধা হয় তাছাড়া গ্রামের রাস্তায় বাস বা কোনো ট্রাক ট্রাম বা অন্য কোনো ট্রেন আরো কোনো যাতায়াতের মাধ্যম সেগুলো খুবই কম ট্রাম ট্রেন তো নেই কিন্তু যদিও বাস আছে সেটাও সংখ্যায় খুবই কয়েকটা তো এত কম সংখ্যক বাস হওয়ার জন্য বা পরিবহন মাধ্যম ঠিকঠাক হওয়ার না হওয়ার জন্য মেন গ্রাম থেকে শহরে যেতেই অনেক বেশি কষ্ট করতে হয় বা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেহেতু রাস্তায় গাড়ি কম সেইক্ষেত্রে দেখা যায় হয়তো আমি বাসের সময় ধরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম তো রাস্তায় গিয়ে দাঁড়ানোর সময় অনেক সময় দেখা যায় যে বাসগুলো সঠিক সময় আসছে না তাছাড়া যদিও ধরে নিই বাসটা সঠিক সময় চলে আসল কিন্তু যেহেতু রাস্তায় বাস কম বা গাড়ি কম তো সবাই ওই সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকে বাস ধরার জন্য কারণ যে যার গন্তব্যে যেতে চায় আর গ্রাম থেকে যেহেতু পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো নয় সেই জন্য বেশিরভাগ মানুষই ওই বাসের মাধ্যমে যেতে চায় তার কারণ গ্রামের মানুষের কাছে অর্থনৈতিক সচ্ছ্বলতা না থাকায় তারা অন্য কোনো গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারে না তাদের যাতায়াতের মাধ্যম ওই বাসই হয় সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসটাতে এত বেশি ভিড় হয়ে যায় কিছু মানুষজন সেই বাসটাতে হয়তো উঠতেই পারে না সেই ক্ষেত্রে তাদেরকে আরো অনেকটা সময় অপেক্ষা করতে হয় এর ফলে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এর থেকে দেখা যায় অনেক সময় যে মানুষজন সঠিক সময় গিয়ে পৌঁছতে পারছে না বা পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বা সারাদিন যে সে সেখানে গিয়ে পৌঁছে কোনো জায়াগায় যদি ভ্রমণ করার জন্য একটু ভেবেছিলো যে সারাদিন আমি এই এই কাজগুলো করব সেই কাজগুলো সে সম্পূর্ণ করতে পারছে না কারণ সে সঠিক সময়ে পৌঁছতে পারছে না এই জন্য বিভিন্ন আরো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ গ্রামের মানুষের কাছে সুযোগ সুবিধাটা অনেক কম থাকে বা যাতায়াতের মাধ্যমও ঠিকঠাক না থাকার জন্য মানুষকে বিভিন্ন সমস্যার বা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হয় আশেপাশের শহরে বা অন্য কোনো জায়গায় ভ্রমণ করার জন্য এই পরিবহন সম্পর্কিত সমস্যা বিভিন্ন রকম সমস্যার সন্মুখীন হতেই হয়